হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ এটা লোকনাথ বস্ত্রালয় হ্যাঁ ও ঠিক বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিদি বলুন কেমন আছেন আপনার তো কোনো পাত্তাই নেই আর আসেনই না আমাদের দোকানে কি অন্য কোনো দোকান ধরে নিলেন নাকি হ্যাঁ এখন তো নতুন কালেকশান এসে গেছে তো এই তো ঈদের সময় থেকে তো নতুন কালেকশানগুলো আবার তোলে শুরু করে দিয়েছিলাম ঈদের আগের থেকে এখন প্রচুর কালেকশান এসে গেছে নতুন নতুন তারপর ধরুন সামনে তো পুজো আসছে লোক তো কেনা শুরু করে দেয় না হুম হুম আচ্ছা চলে আসুন এবার নতুন ভ্যারাইটি এসছে দিদি আপনারা তো জানেনই আপনাদের কাছে চেনা আপনি আমাদের কাস্টোমার চেনা কাস্টোমার তো আপনাদেরকে কী আর বেশি নেবো কিন্তু এখন তো বুঝতে পারছেন মেটিরিয়ালের কতো দাম বেড়ে গেছে এতো পেট্রলের দাম ভুলে বেড়ে যাচ্ছে বলে আসা যাওয়াতেও দাম বেড়ে যাচ্ছে জিনিসের এইটুকু তো বুঝতে পারছেনই আসুন আগে দেখুন আগে দেখুন কোয়ালিটি দেখুন তারপরে বলবেন কোয়ালিটি বুঝে না কোয়ালিটি জিনিসটা দেখবেন তারপর না সেই বুঝে আপনি জিনিস নেবেন মানে নেবেনটা কী আপনি আচ্ছা কবে আসবেন বলুন তাহলে ওটা শনিবার আচ্ছা সামনের শনিবার না হ্যাঁ হ্যাঁ পুরো টাইমই খোলা থাকছে এখন সামনের শনিবার আসবেন আচ্ছা ঠিক আছে তা শোনালে শনিবারই চলে আসুন আমরা তাহলে মালটা তোলার আছে আমাদের কিছু মাল এখন আসবে নতুন মাল তাহলে আপনি দেখতে পারবেন আরও নতুন মাল আসার আছে আশা আমাদের

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম